আমার হাওড়ার আশেপাশের বিখ্যাত কিছু মানুষের নাম বলছি যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইনি সাহিত্যের সম্রাট উপাধি পেয়েছিলেন হাওড়াতেই উলুবেড়িয়াতে এনার জন্মস্থান আরেকজন হলেন প্রসুন গঙ্গোপাধ্যায় ইনি একজন ভারতীয় ও দলের ফুটবলার আরেকজন হলেন মনোজ তেয়ারি ইনিও আমাদের ভারটীয় ক্রিকেট দলের একজন অধিনায়ক ছিলেন আর আরাকজন আছেন অরুণ বিশ্বাস যথা পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সেচ মন্ত্রী পদে আছেন আর লাস্ট রুদ্রনীল ঘোষ ইনি একজন সিনেমা আর্টিস্ট